আমার কাছকাছি দোকানে বিক্রি হয় দেখি জোমাটো সুইগি এগুলো আমরা অফলাইনেও পাই আবার অনলাইনেও যদি আমরা বলি যে এই খাবারগুলো আমাদের বাড়িতে ডেলিভারি করতে তাহলে কিন্তু এই ঝাড়গ্রাম এ বিভিন্ন ডেলিভারি ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে এই খাবারগুলো দিয়ে আসে এবং সেই জন্য তাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে পয়সা দিয়ে দিতে হয় বা ফোনের মাধ্যমে আমরা পে করতেও পারি আবার আমি একটা জায়গায় ঝাড়গ্রামে দেখেছিলাম যে মামা ভাগ্নে রেস্তোরাঁ ওখানে খুব খাবারগুলো খুব ভালো ছিল খাবারগুলো আমার খুব ভালো লেগেছিলো মিষ্টি জাতীয় খাবার আর মশলাদার যে খাবারগুলো হয় সেগুলো আমার খুব ভালো লেগেছিলো মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে তো আমার এমনিতেই খুব ভালো লাগে ওই রেস্তোরাঁতে আর মশলা জাতীয় খাবার বলতে ওরা যা সুন্দর চিকেন কারি ধোকার ডালনা এবং বিরিয়ানি এগুলো বানায় তড়কা ওগুলো খুব ভালো লাগে আবার মিষ্টি জাতীয় অনেক জিনিস বানায় সেগুলো খেতেও খুব পছন্দ করি